পশ্চিমবঙ্গের ভূগোল বলতে পশ্চিমবঙ্গ একটি এমন রাজ্য যেখানে পাহাড় পবর্ত নদী সমুদ্র সব কিছুই বর্তমান রয়েছে তো দেখা যায় পশ্চিমবঙ্গের যে পাহাড়ি এলাকা সেখানে চা আমাদের এক আমাদের কাছে একটা খুব মূল্যবান সম্পদ সেখানে চায়ের জমিতে অনেক মানুষ কাজ করেন তাই মানুষের সুযোগ সুবিধা অনেক বেশি হয় চায়ের শিল্পের ক্ষেত্রে চায়ের যাতে চা পাতা তোলার জন্য বিশেষ করে মহিলাদেরকেই কাজে লাগানো হয় এবং চা পাতাকে এক জায়গা থেকে অন্য জায়গা বহন করবার জন্য পুরুষদেরকে কাজে লাগানো হয় সেক্ষেত্রে সম্পদ এবং সুযোগ ভালোভাবেই প্রভাবিত করতে পারে পশ্চিমবঙ্গে যখন দেখতে পাওয়া যায় যে যেটা মালভূমি অঞ্চল রয়েছে যেখানে সেখানে খুব ভালো গালাশিল্প রয়েছে শালকাঠ দেখতে পাওয়া যায় এবং রাণীগঞ্জ আসানসোল এসব জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালো কয়লাশিল্প যেটা আমাদের দেশের মধ্যেও একটি খুব বিখ্যাত জায়গা এবং দেখতে পাওয়া যায় আম আম এখানে মালদাতে খুব বিখ্যাত অনেক ধরনের আমের চাষ করা হয় মালদাতে যত বেশি সম্পদ রয়েছে সেখানে আমাদের চাকরির সুবিধাও অনেক বেশি রয়েছে সুযোগ সুবিধা অনেক বেশি রয়েছে তারপর মুর্শিদাবাদ বিষ্ণুপুর এখানে নানান ধরনের সিল্কের শাড়ি তৈরি হয় যেখান থেকে মানুষ অনেক বেশি নিজেদের জীবনকে অতিবাহিত করার জীবিকা অর্জনের সুযোগ পেয়ে থাকে তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ ধান পাট এই সমস্ত যে ভেষজ সম্পদ রয়েছে আমাদের এগুলো চাষের জন্য অনেক বেশি বিখ্যাত কারণ আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগটাই সমতল এবং যেহেতু গঙ্গা নদীর একটি ভাগ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বয়ে গেছে সেক্ষেত্রে আমাদের মাটি অনেক বেশি উর্বর ধানের জন্য পাটের জন্য আমাদের মাটি একদম শ্রেয় বলা চলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ধান পাট আম নানারকম সিল্কের শাড়ি কয়লা গ্রাফাইট গ্রানাইট চা শিল্প আমাদের পশ্চিমবঙ্গের ভূগোলকে অনেক বেশি সম্পদে আরোই মানে ভরিয়ে তুলেছে এবং অনেক বেশি মানুষকে তার নিজের সুবিধামতো সুযোগের জীবিকা অর্জনের সুযোগের ব্যবস্থাও করে দিতে পেরেছে